আমি আমার বাচ্চাকে একটি ছোটোদের নার্সারি স্কুলে ভর্তি করেছি ওই স্কুলটি খুবই কেয়ার নেয় বাচ্চাদের ওখানে নিয়ম অনুযায়ী সকাল ছটায় বাচ্চাদের স্কুলে যেতে হয় আর স্কুল ছুটি হয় সো দশটার সময় তার মদ্যিখানে ওখানে টিফিন হয় আটটার সময়ে সেই সময়ে বাচ্চারা খেলাধুলা করে ওইখানে স্কুলে পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তি ব্যায়াম এইসব কিছু শেখানো হয় ওই স্কুলের ফীস বাবদ আমাকে প্রত্যেক মাসে দিতে হয় তিনশো টাকা যেহেতু আমার বাচ্চা লোয়ার কে জিতে পড়ে তাই তিনশো টাকা থেকে শুরু বছর অনুযায়ী ওই পয়সা বেড়ে যায় পয়সা দেওয়ার সময় হচ্ছে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আমাদেরকে এই স্কুলের বেতন হিসাবে পয়সাটি দিয়ে দিতে হয়